ভারতের সরকারি ভাষা হিন্দি দেশের অন্যান্য সাধারণ ভাষাগুলি হলো বাংলা হিন্দি ওড়িয়া তামিল তেলুগু ইত্যাদি দেশে বিভিন্ন রকম ভাষাগত বৈচিত্র্য রয়েছে যেরকম পশ্চিমবঙ্গের মানুষের ভাষা হলো বাংলা ও উড়িষ্যার ভাষা ওড়িয়া তামিলের ভাষা তামিল ইত্যাদি